আমি একটা ভালো দোকান থেকে স্কুল ব্যাগ কিনেছিলাম কিন্তু স্কুল ব্যাগটা খুব ভালো রঙ ছিলো খুব সুন্দর দেখতে ছিলো দামও নিয়েছিলো প্রায় হাজার টাকা কিন্তু স্কুল ব্যাগটা বলেছিলো অনেক দিন চলবে কিন্তু এখন দেখতে পাচ্ছি দু চার মাস গেছে যা হোক করে তারপরে একটা একটা চেন কাটতে থাকলো রঙটা চটে যাচ্ছে স্কুল ব্যাগ তো আর প্রতিদিন ধোয়া হয় না তাতেও যেন রঙটা কেটিয়ে গেছে ছিঁড়ে যাচ্ছে ভালোর হলো না এটা আমার খুব খারাপ লাগলো কারণ এটা যদি ভালো হতো তাহলে আমি অনেক দিন নিয়ে যেতে পারতাম স্কুলে কিন্তু এই স্কুল ব্যাগটা আমি যে এত টাকা দিয়ে কিনলাম তখন তো দোকানদার বলেছিলো খুব ভালো হবে কিন্তু হলো না এটা আমার খুব খারাপই লাগলো